আমার নেওয়া সবচেয়ে দুঃসাহসিক ট্রিপ হচ্ছে আমাদের স্কুলের ছাত্রদেরকে নিয়ে বেড়াতে যাওয়া সেখানে এমন একটি পরিবেশের মধ্যে পড়েছিলাম যেটি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে পড়েছিলো কারণ সেখানে আমার ছাত্র ছাত্রীদের রাখার যে পরিবেশ সেটা খুবই খারাপ ছিলো সেফটি ছিলো না এবং সেখানকার যে ওয়েদার সেই ওয়েদারটা আমার ছাত্র ছাত্রীরা নিতে পারে নি সবাই অসুস্থ হয়ে পড়েছিলো যার ফলে আমি খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম এবং এই ট্রিপটাই ছিলো আমার জীবনে সব থেকে উত্তেজনাপূর্ণ ট্রিপ